ভারতবর্ষের জম্মুয় অবস্থিত একটি বিখ্যাত টিভি চ্যানেল যার নাম সান্ধ্যা সান্ধ্যায় চব্বিশ ঘণ্টাই ভজন কীর্তন শোনানো হয় এখানে আধ্যাত্মিকতার উপর বিশেষ জ্ঞান প্রচলন করা হয় আমি টিভি দেখতে প্রচুর ভালোবাসি এই সান্ধ্যা চ্যানেলটিকে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা দেখি এখানে ভগবত গীতা ভজন কীর্তন শোনানো হয় আমাদের গ্রামের সাধারণ মানুষ বৃদ্ধ বয়স্ক মহিলা পুরুষেরা এই চ্যানেলটি খুবই ভালোবাসেন এই সান্ধ্যা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমি সান্ধ্যা দেখতে পছন্দ করি